হ্যালো দাদা এটা কি ফিস ফ্রাই রেস্টুরেন্ট কিছুক্ষণ আগে আমি চারটি এগরোলের অর্ডার দিয়েছিলাম আমি দুটো এগরোলের অর্ডার ক্যান্সেল করতে চাই একটু দাদা এটু অ্যাডজাস্টমেন্ট করে নিন আমাকে দুটো এগরোল পাঠিয়ে দিন